হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ও তো কালকে ফুটবল খেলা করতে পড়ে গিয়েছে পায়ে লেগেছে একটু চোট লেগেছে আমরা তো মেডিসিন দিয়েছি তেমন অসুবিধা হবে না ছুটি তো দেওয়াই যাবে না এখন সামনে পরীক্ষা আছে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষা ও আমরা তো মেডিসিন দিয়েছি এখন ওর পায়ের অবস্থা কেমন

ও তা আপনারা ওকে ডক্টর দেখিয়েছেন মেডিসিন দিয়েছেন আবার নূতন করে ও ডক্টর কী বললো ও ওই একদমই তাহলে স্কুলে আসতে পারবে না বলেছে ডক্টর ও আচ্ছা আচ্ছা না ওই দিন লেগেছিলো তো একটু লেগেছিলো আমরা হয়তো ফার্স্টে বুঝতে পারিনি এখন ছুলে গেছে ঠিক আছে ও যদি না আসতে পারে তাহলে আমরা সিলেবাস অনুযায়ী আপনাকে সব বুঝিয়ে শুনিয়ে দেবো আপনি ওকে তেমনভাবে বাড়িতে গাইড করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা একটু সহযোগিতা করবেন বুঝতেই পারছেন সামনে পরীক্ষা তাহলে ঠিক আছে আপনি এসে এক দিন আমার সাথে দেখা করুন স্কুলে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে রাখছি